আমার কাছে একটি জিনিস মানে আমি ঈদে একটি জুতো নিয়েছিলাম সেটা ব্যবহার করার পর খুবই ভালো লেগেছে কারণ সেই জুতোটা খুবই নরম এবং পায়ে পরে খুবই ভালো লাগছিলো আরামদায়ক খুবই জুতোটা এবং দেখতেও খুব সুন্দর এবং কালারটা আমার খুবই পছন্দ হয়েছে আমার সাথে আমার বাড়ির সবারই অনেক পছন্দ হয়েছে কালারটা তাই আমাকে এই জুতোটা নিয়ে আমি খুবই খুশি এবং ভালো আছি